ভারতীয় সমাজে ধর্মের ভূমিকা বিভিন্ন যদি প্রথমেই বলা যায় তাহলে ধর্মের ফলে মানুষ বেশি আধ্যাত্মিক হয়ে পড়ছে বেশি আধ্যাত্মিকতা তারা ধর্মের দিকে মন দিচ্ছে এর ফলে মানুষের মধ্যে হিংসা ক্রোধ জিনিসটা কমছে এছাড়াও যদি অন্যান্য ধর্ম সম্পর্কে আমি বলি তাহলে আমি অন্যান্য অনেক ধর্ম পছন্দ করি সেগুলির সম্পর্কে যেমন মুসলিম ধর্ম কিছু ক্ষেত্রে ভালো লেগে গিয়েছে আর ক্রিশ্চান ধর্ম আমার ভালো লাগে বৌদ্ধ ধর্মও ভালো লাগে যেমন ক্রিশ্চান ধর্মে যে কেক কাটার যে ব্যাপারটা ওই জিনিসটা আমার খুবই ভালো লাগে ওই জিনিসটা আমরা বাঙালিরাও কিছু ক্ষেত্রে ব্যবহার করে থাকি যেমন আগেকার যুগে আগেকার সময় হয়েছে কী মধ্যে ক্রিশ্চানরাই কোনো কিছু কেক কাটত এখন বাঙালিরাও প্রচুর পরিমাণে কেক কাটছে কারোর জন্মদিনে কেউ কাটছে কেউ বিবাহবার্ষিকীতে কেক কাটছে কোনো আনন্দ হলে সেই উৎসবে তারা কেক কেটে উৎসবটা ভাগ করে নিচ্ছে আনন্দটা নিজেদের মধ্যে ভাগ করে এবং সেখানে তারা হিন্দু মুসলিম সবাই একসাথে আছে হিন্দু মুসলিম ক্রিশ্চান বৌদ্ধ জৈন সবাই একসাথে আছে এছাড়াও রয়েছে মুসলিমদের যে নামাজ পড়ার ব্যাপারটা ওদের যে আল্লাকে ওরা ডাকে যখন একটা রুমের মধ্যে ঢুকে সেখানে কোনো ফোন না নিয়ে নিজের ভগবানকে তাদের কাছে প্রার্থনার যে জিনিসটা ওটা আমার খুবই ভালো লাগে এছাড়াও রয়েছে বৌদ্ধদের এগুলো আমার খুবই ভালো লাগে এবং আমার মনে হয় যে বৈচিত্রের মধ্যে ঐক্য বজায় রাখার জন্য নাগরিক হিসেবে মানুষদের এরকমই করা উচিত যে এই কেক কাটার সময় যেমন তারা নির্বিশেষে ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে কেক কাটবে কোনো যখন অনুষ্ঠান হবে যেমন দুর্গা পুজোতে তারা শুধু হিন্দুরাই কেন অংশগ্রহণ করবে সেখানে মুসলিমরাও আসবে ক্রিশ্চানরা আসবে জৈন আসবে বৌদ্ধ আসবে এইভাবেই মানুষের ঐক্যের মধ্যে বজায় ওস বৈচিত্রের মধ্যে ঐক্য বজায় রাখা দরকার এবং একে অন্যের সাথে মিলেমিশে থাকা দরকার আছে